আমি ট্র্যাভেল এজেন্সির সম্পর্কে জানি যেমন বিনাপানি ট্র্যাভেল এজেন্সি রাইস ট্র্যাভেল এজেন্সি বিনাপানি ট্র্যাভেল এজেন্সি ওদের সম্পর্কে আমি জানি এরা খুবই ভালো ওরা ঘুরতে নিয়ে যায় ওইখানে খাবার দাবার দেয় সব খাবার দেয় ও ওরা চারিদিকে কোনো অসুবিধায় পড়লে ওরা দেখে ওরা যদি পয়সার যদি কোনো সমস্যা থাকে ওরা দেয় ওরা খুবই ভালো এজেন্সি হিসেবে খুবই ভালো নতুন নতুন জায়গায় ঘুরতে নিয়ে যেয়ে দেখায় সব কিছুই ঘুরতে নিয়ে যেয়ে দেখায় গাইড দেয় সঙ্গে নিয়ে যেয়ে ঘোরায়ও চারদিকে দেখায়ও অসুবিধা হয়ে হলে নিয়ে এসে রাখে ওষুধ টষুদ সবেই দেয় কোনো অসুবিধা আরে হলে এরা এজেন্ট হিসেবে খুবই ভালো